আমি একটি ডেলিভারি করার জন্য ভালো ফিডব্যাক দিতে চাই ফিডব্যাকটা হল আমি বাড়িতে টেলার মেশিন রেখেছি তাতে আমি খুব ভালো ভালো ব্লাউজ কাটাই এবং এক ডজন করে ব্লাউজ আমি অর্ডার নিয়ে সেটা ডেলিভারি দিতে চাই আমি যার দোকানে ডেলিভারি দিতে চাই সেটা হচ্ছে আমি তাদেরকে বলি যে আমি বারোটা ব্লাউজের দাম দেবেন একটা আমার দিতে হবে না

এখন তো চৈত্র সেল সামনে তাহলে আমি তো আগের থেকেই সব ব্লাউজ করে তৈরি করে রাখি মেয়ে হলেও রোজগারের চেষ্টা করি আরো ভালো ভালো চুরিদারও আমি তৈরি করি এবং আমি দোকানে দোকানে মাল বিক্রি করি কেউ যদি আমার কন্ট্যাক্ট নম্বরে অর্ডার দেন আমি তার বাড়িতেও ডেলিভারি দিয়ে আসি যখন আমি ডেলিভারি দিতে যাই আমি একটা ভালো ফিডব্যাক দিই যেন যে কোনো একশো টাকায় পাঁচ টাকা ব্লাউজের উপরে ছাড় আর যদি জামা মেয়েদের চুরিদার সালোয়ার কামিজ নিই তাহলে একশো টাকায় কুড়ি টাকা আমি ছাড় পর্যন্ত দিই যেহেতু আমি নিজে হাতে এসব তৈরি করি তাই আমি ছাড়টা একটু ভালো দিতে পারি কারণ সময় অপচয় না করে আমি সব সময় মেশিনে থাকি এবং আমি ওই সব নানা রকম মেয়েদের সাজ সরঞ্জামও তৈরি করতে খুব ভালোবাসি এবং ওগুলো দোকানে দোকানে বিক্রিও করি